হ্যাঁ নমস্কার হ্যাঁ হ্যাঁ বলুন না হ্যাঁ আচ্ছা বলুন না

দেখুন সংবাদপত্রর কোয়ালিটি সে সংবাদ মাধ্যম তারা যে যার ব্যক্তিগত ব্যাপার আপনি যেটা চাইবেন আমার আমি ডেলিভারি দেওয়ার দায়িত্ব আমি সেটা আপনাকে দেবো বুঝতে পারছেন এবারে আপনি আনন্দবাজার চাইলে আনন্দবাজার দেবো বর্তমান চাইলে বর্তমান দেবো আজকাল চাইলে আজকাল দেবো বুঝতে পারছেন আপনি যেটা চাইবেন আমি আপনাকে সেটা দেবো এবারে সংবাদের গুণগত মান সেটা আপনাদের কাছে বিচার্য বিষয় সেটা তো আমার বিচার্য বিষয় নয় আমি বিক্রেতা বিক্রয় করে থাকি আমি তাদের জিনিস পৌঁছে দিই মানুষের কাছে বুঝতে পারছেন এবারে আপনি যেটা বলবেন আমি সেটাই পৌঁছে দেবো হ্যাঁ অবশ্যই টেলিগ্রাফও হবে তা আপনি কি হবে এবার আপনি কি একদিন মানে যেইটা নেবেন একটাই নেবেন না কি একদিনে সমস্তরই নিতে চাইছেন কিরকম বলতে চাইছেন আচ্ছা আচ্ছা আচ্ছা তো আপনি আপনার কি কি কি কি পৌঁছাতে হবে আপনি বলুন আমরা পৌঁছে দেবো তবে একটা জিনিস আপনার ধরুন ওইটার যেমন সকাল সাতটার মধ্যে আপনার বাড়িতে পৌঁচ্ছাছিলাম বুঝতে পাচ্ছেন আপনি যদি ইংলিশগুলা নিতে চান ওই ইংলিশ যেগুলো বলছেন ওগুলা কিন্তু আপনার প্রায় ধরুন পৌনে আটটা বেজে যাবে কেননা ওগুলা আমাদের আসতে একটু সময় লাগে বুঝতে পারছেন দিয়ে যায় যেইভাবে আর আপনি যদি আনন্দবাজার বর্তমান আজকাল বাংলাগুলা নিতে চান আপনার সাতটার জায়গায় ওটা সাড়ে সাতটার আগে আপনার বাড়িতে পৌঁছে দেবো একটু কিন্তু সময় বেশ মানে বুঝতেই তো পারছেন জিনিসগুলা তো আসতে ইয়ে লাগে একটু সময় লেগে যায় বুঝতে পারছেন একটু সময় কিন্তু লেট হবে আমাদের পৌঁছাতে আপনি যেই সংবাদপত্র নিতে চাইবেন সেই অনুযায়ী সেরকম দাম আছে ওগোলান তো বর্তমান ধরুন আপনার আট থেকে দশ টাকা এরকম লাগে এবারে আপনার ডেলিভারি বয়ের সঙ্গে আট থেকে দশ টাকার মধ্যে চলে আসে এবার দেখুন আপনি যদি প্রতিদিন নেবেন বলেন সেখানে ধরুন আপনার একটা আট টাকার মধ্যে হয়তো নিয়ে চলে আসা গেল এবার আপনি যদি বলেন এই পাঁচদিন বাদ দিয়ে আবার ইয়ে করবো সেখানে আমাদের তো একটু বুঝতে পারছেন অর্ডার দিয়ে আবার ক্যানসেল করা এরকমভাবে করে থাকলে দশ টাকা দশ টাকায় দিতে হবে বুঝতে পারছেন

প্রতিদিনের জন্য ও তাহলে আপনাকে আট টাকা দিলেই হবে